হ্যাঁ অবশ্যই আছে পাখির জায়গা তো অবশ্যই আছে প্রিয় জায়গা সবার একটা করে থাকে পাখি দেখার তো অবশ্যই আছে যেমন সুন্দরবন গেলে পাখির ডাকগুলো খুবই ভালো শুনতে পাওয়া যায় সেখানে দেখতেও পাওয়া যায় আর সব কিছু মিলিয়ে পাখিরালয় গেলে তো পাখিদের এ দেখা যায় খুব ভালোই পাখি আমাদের সুর সঙ্গীত সব কিছুই ভালোভাবে শোনায় সকালে উঠে পাখির ডাক শুনেই আমাদের ঘুমটা ভেঙে যায় পাখি না থাকলে প্রকৃতির কোনো রূপই থাকত না পাখির গান পাখির আওয়াজ পাখির এই কিচিরমিচির স্বর আমাদেরকে ভীষণভাবে আকৃষ্ট করে প্রকৃতির নিয়মে প্রকৃতির নিয়মে আমাদের পাখি আমাদের খুবই প্রিয় পাখি আমাদেরকে সুমধুর গান শোনায় মিষ্টি সুরে পাখি আছে বলেই এখনও প্রকৃতির সব রস রূপ অনুভব করতে পারি পাখি আমাদের প্রকৃতির সৌন্দর্য পাখির ডাক পাখির কিচিরমিচির কত রকমের পাখি দেখা যায় যে সব পাখি নিয়ে দেখলেই মানুষের হচ্ছে অনু মানে সুন্দর একটা অনুভূতি হয় যে বাহ এখনও প্রিয় পাখি যেমন ময়ূর এগুলো যেমন ডানা মেলে কত সুন্দর দেখতে লাগে পাখি ময়ূর যখন নৃত্য করে তখন তো দেখতে আরও সুন্দরই লাগে এরকম বিভিন্ন রকম পাখি যখন আমাদেরকে গান পাখির কোকিল কণ্ঠের সুর আমাদেরকে উপভোগ করতে পারে হয় এগুলোই আমাদের খুব সুন্দর লাগে আর এই জন্য পাখি আমাদের খুব প্রিয়